হ্যালো কী রে রাহুল কেমন আছিস আর বল সবাই ঠিক তো আচ্ছা শোন না আমি মানে যাচ্ছি তোদের গ্রাম তো আসব তো যাবি আম পাড়তে কিন্তু আমি তো ওখানে রাস্তাঘাটই জানি না কোথায় কী আছে কিছুই জানি না তো আচ্ছা তো আর বাকি বন্ধুরা সব ঠিক আছে না তো ওদেরকেও একসাথেই সবাই ডেকে নেব একসাথেই যাব তখন পাশের বাগানটা আছে এখনও আম গাছে এ বার আম কেমন হয়েছে আচ্ছা মানে পেকেছে না কাঁচা কাঁচাই আছে আরে মানে কাঁচা আমগুলো বেশি মানে আর একটা বাগান আছে হ্যাঁ তো শোন না শোন না শোন না আর একটা ওই যে বাগান ছিল মাঠের দিকে তো ওই বাগানটায় গেলেও তো হত ওখানে এখনও আমগুলো পাকেইনি সব কাঁচাই আছে হ্যাঁ না শোন যেখানে কাঁচা আম আছে ওটাতেই যাব বেশি করে কারণ পাকা আমে মজা নেই কাঁচা আমে যে মজাটা আছে আর এমনিতেও গরম কালে গরম কালে কাঁচা আমাদের সাথে নুন লঙ্কা উফ একটু টাইম লাগবে মানে বেশ কিছুদিন লাগবে দু তিনদিন কি এক সপ্তাহ মতন তার পরে আমি আসছি বাকি কাকিমাকে বলিস নুন লঙ্কাটা রেডি রাখতে আমের সাথে বেশ ভালো লাগে আর কলা পাতার উপর আম কেটে ওঃ আম ছেচকি কাঁচা আমের হ্যাঁ ফোন তো করবই আর বাকিদের কী খবর একটু বল সবাই ছোট আর সেই ছোটবেলায় একসাথে আম পাড়তে যাওয়ার ওই দিনগুলোকে প্রচুর মিস করছি রে আচ্ছা এখনও আম পাড়তে যায় আজ তো আমি বাইরে চলে এসেছি না হলে আমিও যেতাম তোদের সাথে আম পাড়তে আচ্ছা হ্যাঁ মানে স্নান টান করে নিস নদীতে তার পরে আম পাড়তে চলে যাস কী তোদেরই ভালো রে আমি তো শহরে এসে গিয়েছি আমার তো এখানে আম গাছই দেখা যায় না ওই বাজারের আম কাঁচা আম কোথায় পাওয়া যায় এখানে নিয়ে তো যাবই কিন্তু কাঁচা আম পেকে যাবে ওটাই হল অসুবিধা বেশি কাঁচাগুলো পাকবে না তা বলে হুম ওটা তো হচ্ছেই বাকি তুই সব রেডি রাখিস কিন্তু ঠিক আছে আমি এলেই কিন্তু আগে আম বাগান যাব আর রমা তার পরে বাকি যারা ছিল অনিকেত তার পরে আরও কয়েকজনও ছিল আমি তো নামগুলোও ঠিক ভাবে মনে নেই ওদেরকেও বলে দিস একটু আমি আসছি ঠিক আছে একদম আজকেও তা হলে আড্ডা মারতে যাবি আম বাগানে কখন বেরোস তোরা কখন বেরোস ওই বারোটা একটা এগারোটাতেই চলে যাস আম ছেচকি না আম আচ্ছা আম ছেঁচে নিয়ে খাস না কেটে ও পাথর দিয়ে ওখানেই ছেঁচে নিস বল নুন লঙ্কাগুলো কে নিয়ে যায় তুই না রাণু রমা ওরা আচ্ছা তোদেরই ভালো চল আমি এসে নিয়ে তোকে জানাচ্ছি তা হলে ঠিক আছে হুম চল রাখি বাই